হ্যাঁ বলুন কী নেবে চামড়া

হাঁ হ্যাঁ চামড়া আছে অজন্তা আছে কী নেবেন

হ্যাঁ হ্যাঁ হবে কতো সাইজ

আচ্ছা আচ্ছা ঠিক আছে বুট জুতো আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা বুট জুতোটা কিরকম দাম পড়ে ওইরম সাড়ে টাকা পড়বে না ওর কমে হবে না